আমি যে ফ্যানটি কিনেছি সেই ফ্যানটি নিঃসন্দেহে খুবই ভালো ভালো এই কারণে উপযুক্ত বাতাস পাই এবং রঙটিও যথেষ্ট ভালো যাতে করে চট করে একটু আধটু ধুলো পড়লে খুব বাজে দেখাচ্ছে না এবং তার বাতাসটি খুবই আরামদায়ক এবং যথেষ্ট ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুৎ কম খরচের মধ্যে পাখাটি ব্যবহার করতে পারছি